হ্যালো বলছি এটা কি ইয়োগা সেন্টার আচ্ছা বলছি ম্যাম আমি যদি এখানে ভর্তি হই কীরকম কী চার্জ পড়বে

ওকে আসলে আসলে আমার সিজারে মেয়ে হয়েছিল তো তারপর থেকেই ইদানিং ভীষণ কোমরে ব্যথা পায়ে ব্যথা হয় তো এর জন্য মানে কী কী এ আছে আপনি একটু বলতে পারবেন আর ওয়েটটাও বেড়ে গেছে আর বলছিলাম ওয়েটটাও একটু বেড়ে গেছে আর হ্যাঁ আর ঠিক আছে তাহলে আমিও ভর্তি হবো কারণ আমার অনেকগুলো সমস্যা এই প্রবলেমগুলো যদি ভালো হয়ে যায় তার জন্য আমি ভর্তি হবো হুম হুঁ ঠিক আছে তাহলে থ্যাঙ্ক ইউ ম্যাম রাখলাম